দাদা আমার গন্তব্যস্থানে পৌঁছাতে আরো কত সময় লাগবে আমি রাস্তায় আরো একটি জায়গায় যাবো কম করে একটু ভেতরে এক কিলোমিটার মতো তারপরে আবার আমি গন্তব্যস্থানের দিকে রওনা দিব আমার একটি কাজ আছে তাই একটু বলতে পারবেন কত সময় আমি আমার গন্তব্যস্থানে পৌঁছতে পারবো